নিজের ডিজিটাল প্রিন্টিং করতে পারিনা কিন্তু সাধারণত ডিজিটাল প্রিন্টিং করার জন্য একাধিক সফটওয়্যার টুল বা অ্যাপ ব্যবহার করা হয় যেমন অ্যাডব এই সফটওয়্যার টুলগুলি ডিজিটালের মাধ্যমে আর্ট করার সুবিধা প্রদান করে এবং বিভিন্ন ব্রাশ লেয়ার এফেক্ট মাস্ক ইত্যাদি সরঞ্জাম ব্যবহার করা হয় ডিজিটাল পেইন্টিংয়ের ঐতিহ্যগত পেইন্টিংয়ের মধ্যে কিছু পার্থক্য আছে ডিজিটাল পেইন্টিং করলে পেন ক্যানভাস ব্রাশ ইত্যাদি সব ভার্চুয়াল হয়ে যায় এবং পরিবেশ পরিবর্তন করার প্রয়োজন হয়না আর ডিজিটাল পেইন্টিং করতে বিভিন্ন ইলেকট্রনিক ব্যবহার করা যায় যেমন লেয়ার মাস্ক অনিশ্চিত চেয়ার ইত্যাদি